আমাদের বাড়ির কাছাকাছি একটা ট্র্যাভেল কোম্পানি হলো রয়্যাল ট্র্যাভেল এর বিশেষত হলো এরা যাদেরকে বেড়াতে নিয়ে যায় খুব সুন্দর পরিষেবা দিয়ে থাকে এরা প্রতি মাসেই বিভিন্ন দর্শনীয় স্তানে বাসের মাধ্যমে এখানকার মানুষজনকে ঘুরিয়ে আনে এবং যদি কেউ মনে করে দু তিনটে ফ্যামেলি মিলে আট দশজন যদি ওনাকে বলা হয় যে একটা দর্শনীয় স্থান ঘোরানোর জন্য বিশেষ প্যাকেজের মাধ্যমে ছোটো গাড়ি দিয়েও সেটা ঘুরিয়ে আনে আর বড়ো বাসে যেগুলো নিয়ে যাওয়া হয় ওরা রান্নি সঙ্গে নিয়ে যায় এবং বাসনপত্র বাসনপত্র সবই সঙ্গে নিয়ে যায় খাওয়া দাওয়ার খুবই সুন্দর ব্যবস্তা বিভিন্ন এ হোটেল থেকে ও হোটেল বিভিন্ন জায়গায় ঘুরিয়ে আনে খুব সুন্দরই এবং এখানকার যে এজেন্সি মালিক তার ব্যবহারও খুব সুন্দর সে নিজেই গাড়িতে থাকে এবং যেসব আমাদের মতো লোকেরা ওস ওর ট্র্যাভেলের মাধ্যমে যাতায়াত করে তাদের সুবিধা অসুবিধা সব কিছুই দেখভাল করে এবং ট্র্যাভেলের বিশেষত হলো ওরা ফার্স্ট এডের এবং প্রাইমারী ওষুধপত্রের বেশ কিছু জিনিসপত্র নিয়ে যায় যাতে আমাদের কোনো জ্বর সর্দি কাশির মতো ছোটো খাটো অসুখ হলে ওর ওষুধের মাধ্যমে প্রাইমারী রিকভারি হয়